সরকারি অধীনে প্রদত্ত স্বাস্থ্য পরিষেবা খুব ভালো আমি সরকারি হাসতাপাল বা প্রাইভেট সেন্টারে যেতে পছন্দ করি জ্বর সর্দি কাশি যখনই যে যখনই যাই না কেনো নার্সেরা আমার দেখানোর জন্য সুযোগ করে দেয় রাত্রে দিনে সকালে যখনই যাই না কেনো আমাকে ডক্টর দেখানোর সুবিধা করে দেয় ওই জন্য আমি যেতে পছন্দ করি এবং ডক্টরও আমাকে টাইম অনেক দিয়ে দেখে এবং ওষুধ এনে দেয় ওষুধও দেয় এবং বলে যে এগুলো খাওয়া দাওয়া করো ঠিক আছে তাহলেই হবে যখনই যাই না কেনো আমার দেখার সুবিধা মোটামোটি ভালোই হয়